পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সিদ্ধান্ত এবং আইন পাশ করে বিভাগীয় কমিশন অফিসার ও বিধানসভা মন্ত্রীদের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন নানান মন্ত্রী নিজের চিন্তাধারা মুখ্যমন্ত্রীকে জানায় এই ভাবে সব সকল চিন্তাধারা পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেয় কী কী আইন পাশ হবে এই ভাবে পশ্চিমবঙ্গের আইন পাশ হয়